পাখি দেখা নিয়ে যেমন কুসংস্কার যেগুলো হয় যে দু শালিক দেখলে দিনটা ভালো যায় আর এক শালিক দেখলে নাকি দিন ভালো যায় না আর কাক ডাকা নিয়ে যেমন সকাল সকালবেলা যদি দেখি যদি এক কাক ডাকছে তাহলে সেটা নাকি অশুভ আর যেমন প্যাঁচা প্যাঁচা নাকি লক্ষ্মী পুজোর দিন প্যাঁচা ডাকলে সেটা প্যাঁচা ঘরে বসলে সেটা একটা শুভ লক্ষণ